হ্যালো হ্যাঁ ডাক্তারবাবু বলছে বলছি আমার এই রকম ডেঙ্গু জ্বর হয়ে এই ডেঙ্গু হয়েছিলো মশা কামড়েছে আর গা হাতে পায়ের যন্ত্রণা হচ্ছে কী করলে হয় বলুন তো

হ্যাঁ হ্যাঁ মশারি ব্যবহার করেছি হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু আপনার ফি কতো হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ আচ্ছা কোথায় বসেন ডাক্তারবাবু কটার সময়